বাংলা ভাষার কিছু অনন্য বৈশিষ্ট্য বলতে গেলে বাংলা ভাষা একটা খুব সুন্দর ভাষা খুব মিষ্টি ভাষা এই ভাষা আমাদের মাতৃভাষা এ ভাষাতেই আমরা কথা বলি এ ভাষাতেই আমরা পড়াশোনা শিখেছি এ ভাষাতেই আমাদের সমস্ত কিছু এমন কি এই ভাষাতেই এই বাংলা ভাষাতেই আমার ছেলে মেয়েকেও আমরা পড়াশোনা করাই এই ভাষাই আমার মেয়ে ছেলেদেরকে শেখাচ্ছি আর এর ব্যাকরণ আর উচ্চারণ ভালো করে না শিখলে এ ভাষায় কথা বলা যায় না আর এই বাংলা ব্যাকরণের মধ্যে অনেক অধ্যায় আছে যেমন বাক্য শব্দ ক্রিয়া কাল অনেক কিছুই আছে তো বাংলা ভাষার ব্যাকরণ উচ্চারণ ভালো করে না শিখলে না হলে বলতে পারা যাবে না এর যুক্তাক্ষর আছে অনেক কঠিন কঠিন ভাষা আছে সেগুলোকে ভালো করে আমাদেরকে রপ্ত করতে হবে তা বাংলা ভাষার যেমন অতীতকাল বলতে যেটা আমরা অনেক দিন আগে করে এসেছি সেটা হচ্ছে অতীতকাল যেমন এখন আমি এখানে কাজ করছি এটা হচ্ছে আমার বর্তমান কাল যে আমি ভবিষ্যতে কোনো একটা কাজ করবো সেটা আমার ভবিষ্যৎ কাল হচ্ছে তো শুধু এক কথায় বা দু কথা তো বোললে হবে না বাংলা ব্যাকরণ অনেকটা বড়ো অনেক কিছু আছে একে অনেক কিছু জানতে হবে